আমাদের স্কু বছর প্রথম পয়লা বৈশাখ মানে পয়লা বৈশাখে খুব আনন্দ করি কেননা পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজো কেউ নতুন যাদের যাদের দোকান আছে দোকানে পুজো করে পয়লা বৈশাখে আবার কারুর বাড়িতেও করি যেমন আমি সামান্য একটা বিজনেস করি নতুন নাইটি আর চুড়িদার শাড়ি তাই জন্য আমি বাড়িতেই পুজো করি লক্ষ্মী গণেশকে নিয়ে আমি বাড়িতেই পুজো করি আর প সন্ধ্যা হলে তখন দোকানে গিয়ে হাল খাতা করতে যেতে হয় কেননা হাল খাতা একটা বিশাল আনন্দর ব্যাপার নতুন জামা কাপড় পরে হাল খাতা করতে যাওয়া দোকানে দোকানে যাওয়া কোলড্রিঙ্ক্স খাওয়া আর ওই মিষ্টির প্যাকেট দেবে ক্যালেন্ডার দেবে কী কোন দোকানে কি ক্যালেন্ডার দিয়েছে সেইটা দেখা আর মিষ্টি খাওয়া কী ম কোন দোকানে কি মিষ্টির প্যাকেট করেছে এটা যে কী মজা কী আনন্দ দিন ভালো ভীষণ ভালো লাগে অন্য জায়গায় কী হয় না হয় সেটা জানি না এটা আমাদের মধ্যে আমাদের জায়গায় এই এই জিনিসটা হয়